ভারতের ইতিহাস বলতে মূলত তৃতীয় সহস্রাব্দ থেকে খ্রিস্টীয় বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ভারতটি উপমহাদেশের ইতিহাসকে বোঝানো হয়েছে খ্রীষ্টের জন্মের প্রায় অনেক বছর আগে ভূখণ্ডে প্রথম মানব সম্পত্তি গড়ে উঠতে দেখা যায় তারপর থেকেই ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কিছু সভ্যতা উন্মেষ ও প্রসারের সঙ্গে সঙ্গে হরপ্পা যুগের সময়কালের সৃষ্টি হয় এই যুগেই সমস্ত গাঙ্গেয় সমভূমি অঞ্চলে মহাজন নাম পদের নামে পরিচিত প্রধান প্রধান রাজ্য তথা জনবসতির উত্থান ঘটে খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর মগধে জন্মগ্রহণ করেন মহাবীর ও গৌতম বুদ্ধ পরবর্তীকালে যারা ভারতীয় জনসাধারণের জন্য সম্প্রদান জিনিস চালিয়ে গিয়েছেন অব্যবহৃত পরবর্তীকে একাধিক বৈদেশিক শাসনের আওতায় চলে আসে উত্তর পূর্বের এই সমস্ত অঞ্চলগুলি এগুলির মধ্যে বিভিন্ন অঞ্চল যেগুলো অন্যতম ছিল তারা ছিল পঞ্জাব ও গান্ধার অঞ্চলের ব্যাকট্রিয়ার প্রথম প্রথম বিন্দারের আমলে গ্রীক ও বৌদ্ধ যুগে এই রাজ্য বাণিজ্য সংস্কৃতি বৃদ্ধির চরমে চরমে পৌঁছে যায়